পশ্চিম বর্ধমান জেলার কিছু উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বা পর্যটন আকর্ষণ হল আসানসোলের মধ্যে রয়েছে গ্যালাক্সি মল যেমন ওইখানের মধ্যে দোকানে জামা পাওয়া যায় বাচ্চাদের জন্য জিনিস আর মলের মধ্যেই রয়েছে থিয়েটার যেখানে সবাই প্রায় মুভি দেখতে আসে রেস্তোরাঁ রয়েছে সকাল বিকেল সব সময়ই লোকজন আসছে এছাড়াও কয়লাখনি আছে যেখানে যেইখানে সব জিনিস মানুষের সব জিনিস পাওয়া যায় এছাড়াও মন্দির মন্দির আছে ঘাঘর বুড়ি মন্দির যেখানে সবাই পুজো দিতে আসে এটা এই মন্দিরটা অনেক ঐতিহ্যপূর্ণ মন্দির এখন অনেক বড় করে হয়েছে এছাড়াও রয়েছে পার্ক যেমন পার্কে বাচ্চাদের জন্য রয়েছে দোলনা আরো অনেক কিছু সকাল বিকেল সন্ধ্যে সবসময় ভিড়ই হয় অথচ রয়েছে ওয়াটার পার্ক যেখানে গরমের দিনে সবাই এই ওয়াটার পার্ক যায় ওয়াটার পার্কে অনেক সব বাচ্চাদের জিনিস আছে এবং তাদের খেলনার জিনিস আছে